ভবিষ্যতে কৃষি নিয়ে আমার যা মতামত চাষবাস করা ভালো কিন্তু চাষবাস করে বর্তমান জীবনে কিছু করা সম্ভব নয় মানে জীবনে এগিয়ে চলা কখনোই যাবে না চাষবাসের উপর নির্ভরশীল হয়ে কারণ বর্তমান সমাজে চাষবাস করলে কিছু তেমন রোজগার হবে না কারণ আজকালকার যুগে সার বিষের যেমন দাম এবং ফসল বিক্রির সময় তা তেমন দাম হয়ে ওঠে না বিক্রির সময় এবং চাষবাস না করাটাও ঠিক নয় কারণ চাষবাস না করলে আমরা আমাদের ফসল খেতে পাবো না কারণ চাষবাস না করলে শস্য কখনো আসবে না তাই চাষবাসও করতে হবে চাষবাসের পাশাপাশি কোনো একটা কাজকর্ম করতে হবে কারণ চাষবাস করলে আমাদের বর্তমান জীবনে এ যা জিনিসপত্রের দাম গিয়ে দাঁড়িয়েছে তাতে আমাদের সংসারের কোনো দিনও চলবে না তাই চাষবাসের আশেপাশে কোনো একটা কাজ করা উচিত আর চাষবাস টুকটাক করা উচিত কারণ চাষ জিনিসপত্তের যা দাম বেড়েছে চাষবাস যেমন সার বা কোনো কিছু বীজ এর দাম তা যেমন তেমন বিক্রি করার সময় কোনো ফসলের দাম তেমন নেই তাই চাষবাসও করা উচিত কারণ চাষবাসও আমাদের দরকার কারণ আমাদের নিজের ফসলটা আমরা তাহলে কিনে খেতে হবে না তাই চাষবাসেরপাশাপাশি কোনো একটা কাজকর্মের সঙ্গেও আমার যুক্ত থাকা উচিত বলে আমি মনে করি